হ্যাঁ আমি বাংলা ভাষার চেয়েও অন্য ভাষার আর একটি নাটক পড়েছি ই সেটা হলো উইলিয়াম শেক্সপিয়রের অথেলো আর এই নাটকটি আমি মাতৃভাষায় পড়ে বুসতে পেরেছি নাটকটি হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি ট্র্যাজেডি নাটক আর এই নাটকের দুটি কাহিনি প্রদান চরিত্র কেন্দ্রিক ভেনেসিয়া বাহিনীর মূল সেনানায়ক ওথেলো ও তার বিশ্বাসঘাতক অধস্তন সেনানায়ক ইয়াগো বর্ণ বিদ্রোহ প্রেম ঈর্ষা বিশ্বাসঘাতকতা প্রতিশোধ ও অনুশোচনার মতো বহু বিচিত্র ও চিরকালীন বিষয়বস্তুর প্রেক্ষাপটে রচিত হওয়া ওথেলো এখনও পেশাদার ও সামাজিক নাট্যশালায় মঞ্চস্থ হয় এটা আমি বাংলা ভাষায় আমাদের বাংলা ভাষা পড়ে আমি বুঝতে পেরেছি আর আমি চাই যে চাই মানে আমার মনে হয় যে বাংলা অন্যান্য ভাষার থেকে আমরা যেহেতু বাঙালি আমাদের মাতৃভাষাটাই আমাদের কাছে বে সবথেকে সহজ তাই অন্যান্য ভাষার যে বইগুলো রচনা করা হয় সেটা বাংলা যদি অনুবাদ করা হয় তাহলে আমার মতো অনেকেই এই জিনিস বইগুলো পড়তে পারবে এবং যেমন বুঝতে পারবে এবং অনেক অনেক কিছু উপলব্ধি করতে পারবে আর আমার মাতৃভাষায় পড়া বইয়ের নাম হলো মানে পড়া বইয়ের নাম হলো ও মহাভারত বা রামায়ণ যা এটা সবার পড়া উচিত যে এটা সবার পড়া উচিত